যেহেতু আমি এআই আমি অনুভূতি অনুভব করি না বা বই পড়ে আবেগগত প্রতিক্রিয়া জানাতে পারি না

এমন অনেক বই আছে যেগুলো মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং কাঁদিয়েছে এই ধরনের বইগুলো সাধারণত মানবিক যন্ত্রনা বেদনা এবং সম্পর্কের গভীরতাকে

স্পষ্টভাবে তুলে ধরে উদাহরণস্বরূপ এটি ফল্ট ইন আওয়ার সল্টস জনপ্রিয় গ্রীনের লেখা এই বই যা অনেক পাঠককে কাঁদিয়েছে এটি দুই কিশোর ক্যান্সার রোগীর গল্প যারা জীবনের সীমাবদ্ধতার মধ্যে প্রেম এবং অর্থ খুঁজে পাই তাদের যন্ত্রনা প্রেম এবং জীবনের অনিশ্চয়তা একটাই বাস্তব এবং হৃদয় বিদারকভাবে তুলে ধরা

পাঠকদের গভীরভাবে প্রভাবিত

এই গল্পের এই ধরনের গল্পের মূল বিষয় হলো মানব জীবনের ক্ষণস্থায়িত্ব আমাদের সম্পর্কের মূল্য এবং যন্ত্রনা ও আনন্দের মিশ্রণে

জীবন গড়ে ওঠে

পাঠকদের আবেগপ্রবণ করে তোলে